আমাদের স্কুলে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বা বার্ষিক অনুষ্ঠানে এবং স্মরণীয় মনীষীদের অনুষ্ঠানে আমাদের প্রতিযোগিতা হয় গানের প্রতিযোগিতা রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি এছাড়াও আমাদের শ্যামা সংগীত গাওয়া হয় সেই স্কুলে প্রতিযোগিতায় আমি প্রত্যেক বছরই নাম দিই এই নামে আমাদের যে গান গাওয়া হয় তা খুব চ্যালেঞ্জিং থাকে কারণ অনেক ভালো ভালো প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেন আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শুনিয়েছিলাম খুবই হাততালি তাতে শুনতে পেয়েছিলাম কারণ রবীন্দ্রসঙ্গীতটি ছিল আমার খুবই প্রিয় মন মোর মেঘেরও সঙ্গী এই গানটি আমার খুবই প্রিয় ছিল এবং একটা শিক্ষক বলেছিলেন যে এই গানটা একটা পুরোনো দিনের কথাকে মনে করিয়ে দেয় এবং এভাবে আমি ছোট স্মৃতিটা তুলে ধরলাম